আপনার কাছে যে জিনিসটা রয়েছে তার ব্যাপারে কিছু নেতিবাচক অভিজ্ঞতার কথা বলুন আমার কাছে যে জিনিসটা রয়েছে তা হচ্ছে চার্জার তার নেতিবাচক বলুন তার নেতিবাচক একটি নয় অনেকগুলিই আছে যেমন ধরুন আমি আমি চার্জার কিনে এনেছিলাম একটা দোকান থেকে দু তিন দিন ভালোভাবে চার্জ দেওয়ার পরে ফোন যখন ফোন বা লাইটে যখন চার্জার যখন পাওয়ার অফ হয়ে যায় আমি চার্জ দিয়ে আবার সে পুনরায় তার পাওয়ার ফিরিয়ে আনি কিন্তু কিন্তু দুদিন ভালোভাবে চলার পরে তার পরে ঠিকমতো আর চলছিল না কারণ ভালো টাকাই নিয়েছিল ভালো দাম নিয়েছিল তার পরেও ঠিক চলছিল না কারণ সে দোকানিটা আমাকে ঠকিয়ে দিয়েছিল সেটি হচ্ছে নেতিবাচক এবং ধরুন নেতিবাচক আরও একটি দিক আছে চার্জার খুব ভালোভাবে ইউজ করতে হবে বা যাতে কোনো বডি না হয়ে যায় যাতে চার্জার দেওয়ার সময় শর্ট সার্কিট না হয়ে যায় কিংবা শট না খেয়ে যায় সেভাবে ভালোভাবে ইউজ করতে হবে কারণ চার্জারের নেতিবাচক এইগুলি আমাকে দোকানি খুব খারাপভাবেই ঠকিয়ে দিয়েছে কিছু কম টাকাও নেয়নি যতটা দাম তার তুলনায় কিছু বেশি টাকা নিয়েছে আমাকে ঠকিয়ে দিয়েছে এবং দু তিন দিন চলার পরে আর কি কোনোমতে সে সে চার্জার আর চার্জ হচ্ছিল না এবং বাগানোও যাচ্ছিল না আমাকে সে দোকানি খুব খারাপভাবেই ঠকিয়ে দিয়েছিলেন